হ্যালো বলুন হ্যাঁ বলুন ম্যাডাম গাঁদা ফুল রজনীগন্ধা সূর্যমুখী জুঁই বেলফুলটা এখন পাওয়া যাবে না আর তাহলে আরও অন্যান্য ফুল আছে টগর ফুল যদি পুজোর জন্য অনেকে ফুল নিয়ে যায় টগর আরে নিয়ে যেতে পারেন আপনি কি সাজাবেন না পুজোর জন্য নেবেন বলুন

যদি বেশি নেন তাহলে কম করা যাবে যদি কম নেন অত যেমন রেট তেমনই পড়বে আপনি তিরিশ কেজি ওটা পড়ে যাবে আটশো নশো টাকা নশো টাকা পড়ে যাবে আমাদের দোকানে তো কোনো এরকম সাজানোর সাজানোর কর্মচারী এক্সট্রা করে রাখি না আপনি যদি বলেন তাহলে আমাদের এখান থেকে কিছু অনেকে সাজায় আমাদের নাম্বার আছে আমরা তার সাথে কথা বলিয়ে দিতে পারি গাঁদা ফুলে এক এক গাঁদা ফুলই থাকে আর এরকম যদি আপনি অর্ডার দিচ্ছেন যেহেতু আপনার জন্য আলাদা করে তৈরি করতে হবে বুঝতে পারছেন আপনার তারিখটা কত বললেন তারিখটা কত বললেন অর্ডারটা কোনদিন লাগবে হ্যাঁ আপনার আপনার লোকেশানটা একটু হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করবেন হ্যাঁ ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আ সন্ধ্যেবেলায় আমি দোকানে বেশি টাইম থাকি আর সকালে কর্মচারী থাকে বিকালেও কর্মচারী থাকে আমি অন্য একটা কাজে যুক্ত আছি আর কি ওইজন্য সন্ধ্যেবেলা টাইম পাই হ্যাঁ প্রত্যেকদিন সন্ধ্যেবেলাও পেয়ে যাবেন আমাকে হ্যাঁ ঠিক আছে আসবেন দিয়ে কথা হবে ঠিক আছ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ